হ্যাঁ আমি একটি যাত্রীবাসী যাত্রীবাহী বাসের বর্ণনা দিতে পারি সেটি হচ্ছে স্টেট বাস আমি সেই স্টেট বাস করে কুচবিহার যাওয়া আসা করি বা শিলিগুড়ি যাওয়া আসা করি বাসে একজন চালক থাকে আর একজন কন্ডাক্টর থাকে যিনি আমাদের কাছ থেকে টাকা কালেকশন করে আমি বা বাসের জানালার সিটে বসতে পছন্দ করি সেই জানালা দিয়ে বাইরের অনেক কিছুই দেখা যায় আমি যাওয়া আসার সময় সেই বাসে শুনি কন্ডাক্টার যতগুলো জায়গা আসে জায়গায় জায়গার নাম বলতে থাকে যাত্রীরা ওঠে বা কোনো কোনো যাত্রীরা বাসে বসে ঘুমিয়েও পড়ে এবার বাসের কন্ডাক্টার প্রত্যেকটা জায়গায় এসে এসে উনি জায়গার নামধরে ডাক জোরে জোরে আওয়াজ দিতে থাকে যার ফলে যারা ঘুমিয়ে থাকে তাদেরও ঘুম ভেঙে যায় এবং সেই জায়গা মতো ওনারা নামতে পারেন এরপর তাকে কন্ডাক্টারকে সেই যাত্রীরা ধন্যবাদ দিয়ে নেমে চলে যায়